যেমন সিজেনে আর কি ধান চাষ এইগুলো মানুষ করতে পারছে না কারণ অনেক সময় দেখা যাচ্ছে মানে ঠিকঠাক চাষ করে ঠিকঠাক টাকা পয়সা পায় না যেমন দেখে যেমন দেখা যাচ্ছে যে নিজেস্ব জমি নেই যেসব চাষিরা চাষ করে তাদের নিজেস্ব জমি নেই অন্যের কাছ দিয়ে জমি নিয়ে চাষ করতে হয় তো যে মালিকের জমি আছে তো তাকে বললে যে মানে অনেক টাকা বলছে দেখা যাচ্ছে সেই টাকা জলের জন্য খরচ হয় এক্সট্রা টাকা তারপরে চাষের জন্য তাকে টাকা দিতে হয় এই সব টাকাগুলো খরচ করার পরেও দেখা যাচ্ছে সেই চাষিটা কোনো লাভ করতে পারছে না এই কারণে চাষিরা চাষ করতে পারছে না তারপরে ঠিকঠাকভাবে যেমন ধান চাষের ক্ষেত্রে দেখা যায় যে ঠিকঠাক দাম পাচ্ছে না যে টাকা খরচ হচ্ছে তার হাফ টাকাও পাচ্ছে না এইভাবে মানুষের চাষবাসটা আর কি করতে পারছে না যেমন সিজেনে দেখা যায় কারেন্ট থাকে না যো কারেন্ট না থাকলে তো জল টল দেয়ার একটা সমস্যা থাকে তো সে সময় কী করে করবে চাষটা তারপরে ঝড় বৃষ্টি ঠিক টাইমে হয় না মানে বৃষ্টিটা তো ঠিক টাইমে হচ্ছে না দেখা যায় যে সময় দরকার সে সময় না অন্য সময়ে হচ্ছে আবার দেখা যায় চাষ করার পরে দেখা যাচ্ছে যে মানে ধান টান যখন পাকার সময় হচ্ছে তখন ঝড় বৃষ্টি এতো মানে পরিমাণে হচ্ছে তখন সেগুলো নষ্ট করে দিচ্ছে ফসলটাকে এইভাবেই আর কি চাষবাস খুব একটা হচ্ছে না